আমি বাইরে কোথাওর থেকে পশু টশু কিনিনি আমার আশেপাশে যারা পশু ছাগল কিংবা গোরু ভেড়া মহিষ এই সব পোষে কিন্তু আমি তো তাদের বাড়িতে যাই যেয়ে দেখি কীভাবে পোষে কীভাবে কী করে আমি সেইগুলো করতে পারব কি না সেটা আমি সেখান থেকে শুনে বুঝে দেখে একবারের পঞ্চাশবারে যাব যেয়ে সেসময় দেখব বলব যে আমি যদি এই পশুটা একটা গোরু যদি কিনে তার প্রতি যদি তেমনভাবে যত্ন না করি তাকে তো বাঁচানো দুষ্কর হয়ে যাবে তাকে বাঁচাতে হবে বাঁচিয়ে তার কাছ থেকে বাচ্চা নিতে হবে গোরুর কাছ থেকে দুধ নিতে হবে তারপর তো আমার দুটো পয়সা থাকবে লোকে এখন কী করে আমি দেখেছি সব বাড়িতে যাদের দুটো তিনটে গাই গোরু আছে বাচ্চা দিয়েছে তারা দুধ নেয় কেমনভাবে এক কিলো দুধই তো কত টাকা পঞ্চাশ টাকা তখন তারা এমনভাবে দুধ নেয় যে আমি এক এক গাভীর পিছনে এক কিলো দেড় কিলো করে দুধ নেব নিয়ে আমি এত টাকা উপার্জন করব কিন্তু এইটা করা কিন্তু ঠিক নয় কথায় বলে যে সাপও না মরে লাঠিও না ভাঙে তাহলে আমার ওই গোরুর পিছনে অত দুধ নিই তাহলে বাচ্চাটা বাঁচবে না বাচ্চাটা যখনই মরে যাবে তখনই আমার লোকসান হয়ে যাবে তখন আমি কেমনভাবে দুধ নিই যে আমি বাঁচব বাচ্চা বাঁচবে আমার যেখানে একশো টাকা নেওয়ার দরকার সেখানে আমি পঁচাত্তর টাকা নেব আর পঁচিশ টাকা আমি ছেড়ে দেবো কারণ আমার বাচ্চাটা বাঁচাতে হবে ওই বাচ্চাটা যখন বাঁচবে তখন পরে আমার ওই বাচ্চাটা বিক্রি করলেও পয়সা বাচ্চার মা বাচ্চা দেবে পরে তখন নূতন বাচ্চা দেওয়া গোরু যখন বড় হয়ে যাবে ছোটো বাচ্চাগুলো তখন আবার মাকে বিক্রি করা যায় যেয়ে তাতেও পয়সা নেওয়া যায় এইভাবে আমি গোরু বাছুর কিনি কোনো ছাগলও কিনি ভেড়াও কিনি কিন্তু ভেড়াগুলো কত একটা ভালো জিনিস ভেড়া যে বৃষ্টি আসলে তারা ডাকে না কত জায়গা না ঘাস টাস খেয়ে বাড়ি আসে কিন্তু ছাগল যদি একটু বৃষ্টি হয়েছে তাহলে আর ডাক বাঁধা থাকলে ডাক নেবে আর ছাড়া থাকলে কোথায় যে চলে যাবে কার আশ্রমে যেয়ে গাছগাছালির ধারে যেয়ে গড়িয়ে যেয়ে থাকবে তার ঠিক হবে না কিন্তু সবচাইতে ভেড়া আর মোষ কিন্তু ভালো কিন্তু মোষ কিন্তু বড় আকারে বড় হতে পারে কিন্তু মোষটা যেন তেমন কিছু সহ্য করতে পারে না তাই আমি মোষটাকে আগে মোষ ব্যবহার করেছি এখন আমি বেশি অংশে ছাগল আর ভেড়া ব্যবহার করি এইভাবে আমি ছাগল ভেড়া পুষে এই কৌশলে আমি কিন্তু অনেক টাকা নিয়েছি এখনও আমি ছাগল পুষছি আরও মনে হয় পুষব তবে এর পিছনে যথেষ্ট সময় দিতে হয় পরিশ্রমও করতে হয় কথায় বলে যে কষ্ট না করলে কেষ্ট পাওয়া যায় না কিন্তু আমি কষ্ট করি তাই কেষ্ট পাই